মানসিক স্বাস্থ্য মানসিকভাবে সুস্থ থাকা আমাদের খুবই প্রয়োজনীয় কারণ মানসিকভাবে সুস্থ না থাকলে আমরা শারীরিকভাবেও সুস্থ থাকতে পারি না এইজন্য প্রত্যেক আমার সাথে সাথে প্রত্যেক মানুষের উচিৎ মানসিকভাবে সুস্থ থাকার কারণ একমাত্র মানসিকভাবে সুস্থ থাকলেই আমরা শারীরিক নানারকম অসুস্থতাকে অসুস্থতার সাথে মোকাবিলা করতে পারি এইজন্য মানসিক মানসিকভাবে সুস্থ থাকা আমাদের সকলের প্রয়োজন এর জন্য কিছু কিছু মনোবিজ্ঞানীদেরও মতামত নেওয়া উচিৎ এবং কিছু কিছু সময় আমাদের পরিবারের সাথে সময় কাটানো উচিৎ এবং আমাদের স্থির রাখা উচিৎ পরিবেশের মধ্যে সম পরিবেশের সাথে সময় কাটানো পাখিদের সাথে খেলাধুলো করা এবং নানারকম প্রাকৃতিক ছায়াতে প্রাকৃতিক গাছের ছায়াতে বসে কিছু লেখালেখি বা গান করা এইসব করা উচিৎ যাতে আমরা মানসিকভাবে সুস্থ থাকতে পারি